কে শুভ দাদা বলছেন হ্যাঁ বলুন আমি ফোনে ফোনের দোকান থেকে বলছেন তো হ্যাঁ বলুন ফোনের ব্যাপারে কী কী ফোন আছে আপনার দোকানেতে হ্যাঁ নাম করা কোম্পানির ইয়ে নাম করা নাম করা কম্পানি জিও কি সোনি সোনি আট ফাট এই সব সোনি আটের সোনি কোম্পানিস ফোন ভালো হবে ব বড়ো ডিসপ্লে কতো ইঞ্চিগুলো বড়োগুলো ও ও বারো হাজার সতেরো হাজার আচ্ছা আপনার কাছে যে জিওর ছোটো সেটগুলো পাওয়া যাচ্ছে না ওগুলো তো নতুন চালু করেছে কোম্পানি আচ্ছা আচ্ছা

এখন সব ফাইভ জি তো ও এখন তো সব ফাইভ জিবি ফোন তো নাকি না ফোর জি বিও পাওয়া যাচ্ছে এখন ও না আজ অ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি বড়ো ফোনে আচ্ছা পোকো কম্পানি কিরকম দাম আছে পোকো কম্পানি আপনার কাছে আছে

ও আর এই সোনি কম্পানিরও পা চলছে না ভালো ওই ওইটা সোনি ফোন ভালো হবে নাকি সোনি হ্যাঁ সোনি কিংবা ইয়ের স্যামসং

হ্যাঁ আচ্ছা বড়ো ফোন নিলে হেডফোন ফোর হেডফোন দেবে তো হেডফোন এসব দেবে তো ব্যাটারি কেরম কন্ডিশন ব্যাটারি আর ওয়ারেন্টি কতো দিন আছে যদি আমি স্যামসং কোম্পানির নিই একটা ওয়ারেন্টি কতো দিন আছে এক বছর ও তাহোলে ব্যাটারি সা ব্যাটারি ভালো হলো আচ্ছা আচ্ছা আচ্ছা ছোটো সেটগুলো আপনার কাছে পাওয়া যাচ্ছে না বা ছোটো সেট যে যে কম্পানির ওগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ ওগুলো ওগুলো ও ওগুলো নেট ভরা যাবে তো ও তালে দেখি একটা বড়ো ফোন একটা ওই দেখি স্যামসং কিংবা পোকো কম্পানি একটা নিতে হবে বুঝলেন তো